আমার এখানে প্রিয় পত্রিকা হচ্ছে আনন্দবাজার পত্রিকা এবং এই পত্রিকায় বিভিন্ন রকমের অন্যান্য পেপারের মতন খবর পত্রিকার মতন খবর ছাপানো হয় এবং এই খবরগুলো আমরা দেখে বিভিন্ন জায়গায় খবরাখবর জানতে পারি